আমার শহর সম্পর্কে আমার প্রিয় জিনিস হলো আমাদের এখানকার দীঘা দীঘার যে সমুদ্র সেটি হলো আমার সব থেকে পছন্দের কারণ সমুদ্রে ঘুরতে যেতে খুব ভালোবাসি সমুদ্রে বেড়াতেও খুব ভালোবাসি ওখানে যে বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় বা ওখানের যে সূর্যাস্তটা আমি দেখি সেটা আমার খুব ভালো লাগে তো এটা হলো আমাদের শহরের সব থেকে আমার প্রিয় জিনিস যে সমুদ্র এছাড়াও এখান থেকে যে মাছ বিক্রি হয় মাছ যে উঠে এই মৎস শিল্প এটাও আমার খুব ভালো লাগে যে আমাদের শহরে একটা মৎসকেন্দ্রিক কিছু একটা আছে তো আমি সব থেকে পছন্দ করার কারণ দীঘা যে সেখানে সেই শাঁখের বা শঙ্খের বা ঝিনুকের যে এই কারুকার্যগুলো পাওয়া যায় এটাও কিন্তু আমার খুব ভালো লাগে আমার এটাও ভালো লাগে যে সব কিছুর সাথে সাথে যেন আমি নিজেকে অনেকটা মনে করতে পারি যে একটা সমুদ্রের কাছে দাঁড়িয়ে যে নিরাবতা পায় আমি যে নিজেকে একা একা ফিল করতে পারি সেটা কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার শহরটিকে আমি এই জন্যই ভালোবেসে থাকি